আমি কীভাবে ভালো জাত শনাক্ত করবো আমার কাছে স ভালো জাত মানে সেটা পরিপুষ্ট আর হৃষ্ট পুষ্ট আর কি সুস্থ স্বাভাবিক চনমনে যেগুলো ধা যেগুলোর যে প্রাণীগুলো থাকে সেগুলোই হচ্ছে ভালো জাতের প্রাণী সুস্থ প্রাণীর কিছু লক্ষণ সুস্থ প্রাণী বলতেই সেই প্রাণীটা মানে ঝিমোবে না চঞ্চল থাকবে ঘোরাফেরা করবে চলাফেরা করবে ঠিকঠাক মতোন খেলা করবে যেমন মানুষের খেলা করার ইচ্ছে হয় ওরকম পশু পাখিরও খেলা করার ইচ্ছা হয় তারাও নিজেদের মতো খেলা করে কিন্তু সেটা সে যখন সুস্থ থাকবে সেটা তখনই সম্ভব কাজেই সে যদি সুস্থ থাকে তাহলে সেটা প্রাণী হোক বা পশু হোক সবাই খেলা করবে ঠিক টাইম মতোন খাবে খাওয়া দাওয়া করবে বা ঘুমোবে যেসব প্রাণীরা নিজেদের মতন ঘুমানোর টাইমে ঘুমায় সেই টাইমে ঘুমাবে চেঁচামেচি করবে না অহেতুক কাঁদবে না যেমন মানুষের কষ্ট হলে যেমন মানুষের কাঁদে ওরকম কিছু কিছু কুকুর বিড়ালও আছে যারা তাদের নিজেদের কষ্টে তারা কাতর হয়ে কান্নাকাটি করে কিন্তু সেটা তখনই হবে যখন সে হবে না যখন সে সুস্থ থাকবে যখন একটা সুস্থ প্রাণী থাকবে তখনই তার খাওয়ার চাহিদাও থাকবে তার ঘুমের চাহিদা থাকবে তার খেলার ইচ্ছা থাকবে সব কিছুই ঠিকঠাক মতোনই থাকবে এর জন্য আমি যদি কখনো মনে করি পরামর্শ আমাদের প্রাণী বিশেষজ্ঞ একজন ডাক্তারবাবু রয়েছেন আমাদের যদি মনে হয় যে কখনো আমার বাড়িতে একটা নিজস্ব পোষা কুকুর রয়েছে আমি সে আমাদেরই মতোন আমাদের সাথেই থাকে সব সময় খেলা করে আমাদের সাথে এমনকি আমরা আমাদের পায়ে পায়ে সব সময় ঘোরাঘুরি করে ঠিকঠাক মতো খাবার দিলে খেয়েও নেয় যদি কখনও মনে করি যে ও কোনো কারণে অসুস্থ বোধ করছে বা কোনো অসুবিধা হচ্ছে তখনই সে ঝিমিয়ে পড়ে বা চুপ করে থাকে তখনই আমরা আমাদের নিজস্ব যে প্রাণী বিশেষজ্ঞ রয়েছে তার সাথে যোগাযোগ করি এবং তার কাছে দেখাই দেখিয়ে চেষ্টা করি যাতে তাকে তাড়াতাড়ি সুস্থ করা যায় এবং এইভাবেই তাকে সুস্থ সুস্থ করে তোলা হয় এছাড়াও সে যদি সুস্থ হয়ে যায় আবার আগের মতোনই সেই পূর্বের অবস্থায় ফিরে যায় যেভাবে খেলাধুলো করে খাওয়া দাওয়া করে সেভাবেই থাকে এটাই